হ্যাঁ বলো বলছি আগে তো বাজার করেছি মালিক তো অনেক বকাবকি করেছে আমাদেরকে তার জন্য এবারে দুজনে একসাথে বাজার করব করে এবার সব কিছুর হিসেব করব হুম বাজারে গিয়ে তেল নুন ঝাল হলুদ যা যা লাগে সব কিছু বাজার করব করে দুজনে একসাথে একটা লিস্ট বানাব বানিয়ে ওটা মালিককে দেবো কারণ মালিক হিসেব পাচ্ছে ওই হিসেব দিচ্ছি হিসেব বুঝতে পারছে না ভাবছে বেশি টাকা খরচা হচ্ছে তো আমরা দুজন মিলে বাজারে যাব গিয়ে বাজারটা বাজার করব করে নিয়ে আসব হ্যাঁ হ্যাঁ ঝাল হ্যাঁ ঝাল হলুদ নুন তেল তার পরে হ্যাঁ আদা রসুন পেঁয়াজ হ্যাঁ সব কিছু হ্যাঁ কারণ ওনাকে তো হিসেব দিতে হবে উনি হিসেব চায় সবসময় বলে হিসেবটা ঠিক হচ্ছে না তো এটা তো ওনাকে হিসেব দিতে হবে আজকে দুজন মিলে বাজার করে বসব বসে ভালো করে একটা খাতা কলমে লিখে ওনাকে মানে হিসেবটা দেবো হ্যাঁ তাহলে দুজন একসাথে বসতে হবে বসে আমাদেরকে নয় দুজনকে সবসময় কথা শোনায় হ্যাঁ হ্যাঁ বারবার আমাদেরকে বলছে কথা শোনাচ্ছে তার জন্য আমাদের এই বাজারগুলো নিয়ে এসে দুজন একসাথে বসতে হবে বসে এটা হিসেবটা করতে হবে হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ হিসেবটা করতেই হবে নয় রোজ রোজ মালিকের কাছে কথা শোনা যাবে না হ্যাঁ হ্যাঁ রোজ রোজ মালিকের কাছে কথা শোনা যাবে না দুজন মিলে একেবারে বাজার হাট করে নিয়ে আসব যা যা লাগে ঝাল হলুদ নুন তেল আদা রসুন পেঁয়াজ আলু সবকিছু কিনে নিয়ে আসব নিয়ে এসে দুজনে বসব আচ্ছা রাখছি রাখছি